পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হল দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা গাজন দশহরা দোল উৎসব লেগেই থাকে বাঙালিদের সবথেকে বড় উৎসব হল দুর্গা পূজা দুর্গা পূজাতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই কদিন আমরা খুবই আনন্দ উপভোগ করি অষ্টমীতে আমরা প্রত্যেক মহিলারা উপবাস দিয়ে মায়ের পায়ে অঞ্জলি দেওয়া হয় অঞ্জলি দেওয়ার পর আমরা তারপরে আসে নবমী নবমীতেও আনন্দ দেখতে যাই ঠাকুর দেখতে যাই সন্ধেবেলা সবাই দিয়ে খুব আনন্দ উপভোগ করি তারপরে দশমীর দিন দশমীর দিন মাকে বিদায় দেওয়া হয় আবার আগামী বছরের জন্য আমরা নিবেদন জানাই মা যেন আমাদের এখানে আবার আসে তারপর আমাদের লক্ষ্মী পূজা হয় লক্ষ্মী পূজা তো সন্ধেবেলা বাড়িতে লক্ষ্মী পূজা দিয়ে লক্ষ্মী পূজা হয় খুব জমজমাট করে তাতেও আমরা আনন্দ উপভোগ করি কালী পূজা কালী পূজাতেও খুব আনন্দ উপভোগ করি তারপরে সরস্বতী পূজা আছে সরস্বতী পূজাতে আমরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হল মিউজিক্যাল চেয়ার মোমবাতি হাঁড়ি ভাঙা সূঁচে সুতো পরানো খোখো খোখো খেলা ফুচকা খাওয়া এইসব হয়ে থাকে তারপর আমাদের হয়ে থাকে ক্রীড়া প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতাগুলি হল বউবাচ্চি রুমাল চুরি কবাডি নানা রকম খেলা হয়ে থাকে তারপরে তার এগুলি আমরা খুব আনন্দ উপভোগ করতে পারি আমাদের ওখানে বইমেলা হয় সেই বইমেলাতে আমরা সবাই যাই সেখানে যেয়ে মেলাতে জিলিপি খাওয়া হয় ফুচকা খাওয়া হয় সব রকম খেয়ে আমরা খুব আনন্দ উপভোগ করি আমাদের এখানে বইমেলা খুবই বিখ্যাত